হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আমি আকাশ ঘোষ বলছিলাম হ্যাঁ বলছি দাদা আমি আপনার জগন্নাথ মন্দিরের সামনে অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে রয়েছি এখনও আপনি এলেন না আসবেন বললেন পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ তো আমি বুক করেছিলাম কিন্তু বর্তমানে আসে না অনেকক্ষণ হয়ে গেছে আসছিলো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আলা অপেক্ষা করে করে আলা হয়ে গেছি সেই জন্য আমি অর্ডারটি কি ক্যান্সেল করে দেবো কলটা হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল করে দেবো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি

হ্যাঁ হ্যাঁ তাই এত দেরি হচ্ছে কেন আপনি কি কাজ করছেন আচ্ছা আপনি অন্য প্যাসেঞ্জার তুলে আনছেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি খুব চলে আসুন হ্যাঁ না হলে আমি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি হ্যাঁ ঠিকই আছে আমি হ্যাঁ জগন্নাথ মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি